আমাদের এলাকার লোকেরা বেশি পাহাড় জলাশ মানে কী বলবো বড় বড় ড্যাম যেটা যেখানে জল জমা থাকে সেখানে সৌন্দর্য করে বানানো হয় জলধারা যাকে বলা হয় এক কথায় ড্যামও বলে সবাই সেসব জায়গাতে সমুদ্র এসব জায়গায় আমাদের যে লোকেরা পছন্দ করে কারণ মানে জলের যে একটা স্বপ্নের পরিবেশ সেখানে নৌকো বোট তারপরে পাহাড় ছোট ছোট পাহাড় তার জন্য সবাই যেতে চায় যেমন মুকুটমণিপুরে ওখানে জলধারা আছে পাহাড় আছে সেখা আমাদের এলাকার লোকেরা তো মুকুটমণিপুর পুরেই বেশি যাওয়া আসা করে কারণ সেখানে সৌন্দর্যটা একটু বেশি পাওয়া যায় কারণ জলও আছে নৌকা বোট চলে জলের মাঝে একটি পার্ক আছে এমনকি ছোট ছোট পাহাড় আছে সেখানে পিকনিক হয় অনেক কিছু হয় আর কী তো তার জন্যও এটা পছন্দ হয় আর কী মুকুটমণিপুর খুব পছন্দের জায়গা